হ্যাঁ দিদি হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ

ও আমি তো বুঝতে পারছি না যে কি রকম কি কিনলে ভালো হবে করেছিলাম তো তো মা বললো যে তুই নাকি ঠিক দেখবি না জামাইবাবুকে দিয়ে দেখাবি আমি দেখেছি একটা মানে মা বলছিল তোর সেই স্মার্ট টিভি কেনার জন্য মানে যেটাতে সেই হ্যাঁ আমিও তাই দেখলাম এম আইয়ের স্মার্ট টিভিগুলো ভালো হয় তবে আমি ভাবছি যে কয়েক দিন পর ঐ অনলাইন থেকেই অর্ডার করলে কেমন হয় হ্যাঁ সেটাই তাহলে কি বলিস কি করবো সেটায় তো আমিও ভয় পাচ্ছি যদি খারাপ আসে বা যদি তোর সার্ভিসিং দেবে কেমন বা ইন্সটলেশন কেমন হবে তাই না তাহলে এক কাজ করি একবার আমারা তোর সামনা সামনি মিট করি দেখা করে তারপরে হ্যাঁ

হ্যাঁ সেটা করলেও হয় তাহলে আমরা সামনে থেকে ফিচারসগুলো দেখে নিতে পারবো কেমন দেখতে হবে যদি আমরা অনলাইনে তার থেকে মায়ের কম্পানি চাই না মায়ের চাই তোর যেটা তোর নেট দিয়ে কানেক্ট করে সেই তোর সব কিছু নেটফ্লিক্স এই সব দেখা যায় না মার টিভি আর তোর এ চাই তোর একটু বড় দেখে চাই মানে আমাদের যেটা হল রুমের মধ্যে থাকবে ধর অনেক বড় টাইপের ওরকম ওই ধর বত্রিশ বা চৌত্রিশ ইঞ্চি আমার একদম নলেজ নেই রে কি রকম রেঞ্জে ওগুলো আসে আমার একটা বন্ধু কয়েক দিন আগে এল জির নিয়েছে সেটাও বেশ ভালো মানে ওইটার তোর মানে পিকচার কোয়ালিটি খুব ভালো বুঝলি হ্যাঁ তবে সেটা তোর প্রাইস নিয়েছে মোটামোটি ওই ষাট হাজার মতো অনেকটাই প্রাইস হয়ে যাচ্ছে না কিন্তু ওদেরটা আরও বড় ধর আমারও মনে হয় এম আইটাই বেশি ভালো হবে আমি এম আইএর অনেক হ্যাঁ হ্যাঁ আমি ঐ এম আইয়ের অনেক রিভিউ দেখেছি বেশ ভালো হচ্ছে ওইটা তাহলে এক কাজ করবো বুঝতে পারলি এই কয়েক দিনের মধ্যে সময় বার করে সামনের ঐ রিলাইন্স থেকে একবার দেখে আসবো তাহলে আমরা সামনের থেকে মডেল হ্যাঁ হ্যাঁ সব থাকে সব থাকে সব থাকে ঐখানে গিয়েই দেখে আসবো এক দিন হ্যাঁ তোর তাহলে আমরা সামনে থেকে তোর টি ভিগুলো দেখতেও পারবো আর দামটাও দেখতে পারবো ফিচারসও দেখতে পারবো তাই না হ্যাঁ মাকেও দেখিয়ে নেবো যেখান থেকে কম হবে সেখান থেকেই ইয়ে করবো হ্যাঁ ঠিক আছে রাখলাম রে